পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম খেলাধুলো এবং অন্যন্য খবর বা বিনোদন সম্পর্কে মোটামুটি খবর তুলে ধরে তবে খেলাধুলা সম্পর্কে খবর খুবই কম তুলে ধরে আর বেশিরভাগ নিউজ ছড়ায় যেগুলো অনেক ক্ষেত্রে ভুল নিউজ ছড়ায় আর বিনোদনের জায়গায় আমার ব্যক্তিগত মত হিসেবে মনে হয় বর্তমান যে নিউজ চ্যানেলগুলো সারা ভারতবর্ষে জুড়ে সেগুলো সত্যিকারের খবরের থেকে বেশিরভাগ ফেক নিউজ ছড়াতে ব্যস্ত এবং উস্কানিমূলক কথাবার্তা নিউজ চ্যানেল থেকে বেশিরভাগ ছড়াতে ব্যস্ত তারা নিউজ চ্যানেলগুলো খুলে যেন এমন মনে হয় তারা নিজেরা দায়িত্ব নিয়েছে যে সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য খবরের বেশিরভাগ অংশই তারা সাম্প্রদায়িক দাঙ্গার মতো উস্কানিমূলক আলোচনা করে যাতে করে একটা সম্প্রদায়ের উপর আরে একটা সম্প্রদায়ের খুব সৃষ্টি হয় এখন দেখা যায় সত্যিকারের মিডিয়া তেমন আর নেই বেশিরভাগ মিডিয়া উস্কানিমূলক হয়ে গেছে পক্ষপাতিত্বমূলক হয়ে গেছে নিরপেক্ষ মিডিয়া খুবই কম আছে সেক্ষেত্রে তবুও খেলার খবর যৎসামান্য যেটুকু দেয় বিনোদনমূলক মোটেই নেই বললে চলে